স্কুলে আমার প্রিয় বিষয়টি ছিল অঙ্ক এবং এটা কেন ছিল অর্থাৎ স্কুলে বিষয় অঙ্কটা খুব ভালো লাগত যোগ বিয়োগ এবং সাধারণ হিসাব করা যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি

এই জন্য ইতিহাস বইটা খুব কঠিন বলে মনে হতো আর স্কুল দিন থেকে খুশির দিন বলতে জানাই যে ছুটির দিনগুলো আমি পেতাম অর্থাৎ হয়তো কোনো কিছুর জন্য কোনো টিচার আসেনি বা কেউ হয়তো এক দিন অ্যাবসেন্ট করেছে তখন তার জন্য একটা বিশেষ ভাবে ছুটি দেওয়া হতো হয়তো সময়ের আগেই ছুটি পেয়ে যেতাম এই দিন এই জন্য আমার মানে ভালো লাগত আর কী অন্যান্য ছুটির দিন থেকে হয়তো হঠাৎ করে একটা ছুটি পেয়ে গেলাম যেটা হয়তো আমি আশাই করিনি সেই জন্য খুব খুশি নিজেকে মনে করতাম এই ঘটনাগুলোই একটু আনন্দ দেয় আর কী